হ্যাঁ বলছি বলুন

আচ্ছা আপনার কি পাইপটা কি নতুন করে লাগাতে হবে আচ্ছা ঠিক আছে তালে পাইপ কি আপনি কিনে আনবেন না আমি নিয়ে যাবো এখান থেকে তাহলে আপনি পাইপ কিনে আনার পরে আমাকে ফোন করবেন না আমার যাতায়াতে তো একটা খরচা আছে না আমি কি ই যেয়ে আপনার বলে দেবো আবার আপনি কিনে আনবেন আবার এক দিন যেয়ে লাগাবো এই রকম কী আর হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে যাবো না আমার সাথে আমার একজন কর্মচারী যাবে না না সেটা আমি বুঝবো তার সাথে আমার তো পাঁচশো টাকা চার্জ থাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ